পুরুলিয়া জেলার বাসিন্দা হিসেবে আমাদেরকে রোজকার জীবনে যেসব সমস্যার সম্মুখীন হয় হতে হয় সেগুলো সেগুলোর মধ্যে মূলত হচ্ছে জলের সমস্যা এই পুরুলিয়া অঞ্চল খরাপ্রবণ হওয়ায় এখানে দৈনন্দিন জীবনে জলের প্রচুর সমস্যা দেখা দেয় সাধারণত গ্রীষ্মকালে প্রচুর জলের অভাব দেখা দেয় এবং এখানে অনেক ক্ষেত্রে কুয়া খনন করার পরেও সেখান থেকে জল পাওয়া যায়না এখানে আরেকটি সমস্যা হল রাস্তাঘাটের যানবাহনের ঝঞ্ঝাট এখানে প্রায়শ প্রায়শই রাস্তাঘাটের যানবাহনের ভিড় দেখা যায় এর ফলে প্রচুর মানুষের কাজের সমস্যার সৃষ্টি হয় আরেকটি সমস্যা হচ্ছে এখানে বিদ্যুতের সমস্যা দেখা দেয় মূলত পুরুলিয়ার শহরাঞ্চলে কোনো সে সেভাবে বিদ্যুতের সমস্যা দেখা যায় না কিন্তু গ্রামাঞ্চলে প্রায়দিনই বিদ্যুৎ সমস্যা দেখা যায় আবার অনেক গ্রাম আছে যেখানে এখনও বিদ্যুৎ সরবরাহ হয়নি সেক্ষেত্রে সেইসব অঞ্চলগুলি বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত রয়ে গেছে এছাড়াও রয়েছে শিক্ষা ক্ষেত্রে সমস্যা এছাড়াও প্রধানত প্রধান সমস্যা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সমস্যা উপযুক্ত প্রতিষ্ঠান এবং খরচাসাপেক্ষ বেশি হয় অনেক ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাক্ষেত্র থেকে বঞ্চিত হয় আবার অনেকে অনেকে স্কুলের খরচা বহন করতে পারে না এই কারণে পুরুলিয়ার নিরক্ষরতার পরিমাণ বেশি এবং স্কুলছুটের সংখ্যা বাড়ছে এইসব সমস্যার সমাধান হিসেবে রাজনৈতিক দলনেতাদের কাছে সাহায্য চাইলেও তারা মুখেই আশ্বাস দেয় কেবলমাত্র কাজের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকে তারা এইসব সমস্যাগুলির সমাধান তারা যদি দৃষ্টিপাত করতো তাহলে দৈনন্দিন জীবনে সমস্যাগুলির কিছু কিছুটা কমতো